স্থানীয় অর্থনীতি মানে স্থানীয় ব্যবসা বাণিজ্যতে আমাদের বাংলা ভাষার ব্যবহার প্রচুর বাংলা ভাষা হচ্ছে আমাদের প্রধান এবং চলতি ভাষা যেখানে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই দুজনের ভাষা বুঝতে পারেন এবং তাতে কোনো অসুবিধাও হয় না আমাদের বাংলা ভাষা আমাদের সবার চেনা তাই বাংলা ভাষা দিয়ে ব্যবসা বাণিজ্য করলে সেখানে ক্রেতা বিক্রেতাকে সব কিছু পরিষ্কারভাবে বলে দিতে পারে এবং বুঝিয়ে দিতে পারে যাতে বিক্রেতা যেই জিনিসটি ক্রয় করছেন সেটা সম্পর্কে সব রকম কথা জেনে নেবে এই জন্যই বাংলা ভাষা আমাদের স্থানীয়তে সব থেকে বেশি ব্যবহার হয়